ছোটো থেকেই আমার এই কবিতা লেখাটা খুবই সুন্দর লাগে আমার কাকা দু এক সময় কবিতা লিখতো সে প্রথম থেকেই কবিতা গদ্য লিখে আসছে সে মাঝ সাঝে কবিতা লিখতো বা গদ্য লিখতো আমাকে শোনাতো আমার তো খুবই ভালো লাগতো আমি তখন থেকেই কাকার কাছে শিখতাম যে কীভাবে কবিতা বা গদ্য লিখতে হয় এবার এক দিন আমাদের স্কুলে টিচার্স ডে হয়েছিলো তখন সব ছাত্ররাই তাদের প্রিয় স্যারদের জন্য কিছু না কিছু তৈরি বা গিফট নিয়ে যায় আমি তো তৈরি ছিলাম যে আমার প্রিয় স্যারকে আমি একটা কবিতা লিখে দেবো কেউ আমাকে বলে দেয় নি আমি একা দুপরে ঘরে বসে বসে ভালোভাবে কিছুক্ষণ ভেবেছি যে কেমনভাবে বা কী লিখবো আমি একটা খুব সুন্দর ভালো দেখে একটা কবিতা লিখে ফেললাম আমি যখন সেটা পড়লাম আমি নিজেও বুঝতে পারি নি যে আমি এতো সুন্দর একটা কবিতা লিখতে পারবো আমি সেটা আমার স্যারকে দিলাম আমার স্যার সেটা পড়ে বা দেখে খুবই সুন্ খুবই ভালো মনে করলো আমাকে খুবই সাবাসি দিয়েছিলো উনি বলতো যে তুই ভালোভাবে কবিতা লেখ আরো লেখ তুই এর থেকেই কিছু না কিছু করতে পারবি আমার তখন থেকেই কবিতা লেখার প্রতি একটা আলাদা আগ্রহ জেগে উঠেছে